ভারতীয় শিক্ষাব্যবস্থা এক কথায় বলতে গ্যালে খুবই ভালো বর্তমান সময়ে ভারতীয় শিক্ষাব্যবস্থা অনেক উন্নত হয়েছে আগের তুলনায় এখন অনেকই উন্নত হয়েছে বলতে পারি কারণ আগে আমাদের বই থেকেই সব কিছু পড়তে হতো তারপর পরীক্ষা দিতে হতো এখন সেটা অনলাইনের মাধ্যমে হচ্ছে আরও বেশি কিছু জানা যাচ্ছে আর আরও অনেক কিছু শিক্ষার বিষয় যোগ হয়েছে যেগুলো আমাদের সময়ে অতটা ছিল না অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে শিক্ষাব্যবস্থায় তারপরে অনেকের মানে বলতে পারেন অনেক শিক্ষক বেড়েছে নতুন নতুন জিনিস নতুন নতুন বিষয়ের ওপরে সবাই শিক্ষকতা করছে এবং যেসব ছাত্র ছাত্রীরা রয়েছে তারাও সেই সব শিক্ষা গ্রহণ করতে পারছে এর কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই লক্ষ্য করা যায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কারণ এখনো প্রত্যন্ত গ্রাম এলাকা অতটা উন্নত হয় নি অনেক স্কুল আছে গ্রাম এলাকায় যা বন্ধ পরিচালনা করার মতো টিচার নেই শিক্ষক শিক্ষিকা না থাকায় সেই স্কুলগুলো বন্ধ হতে চলেছে তো এগুলো একপ্রকার চ্যালেঞ্জ বলতে পারেন এছাড়াও বলা যায় যে যেসব ছেলে মেয়েরা আছে তারা এই গরমের মধ্যে কারণ দিন দিন তো গরম প্রচুর বাড়ছে গরমের মধ্যে স্কুলে গিয়ে শিক্ষাব্যবস্থা গ্রহণ করতেও পারছে না এই জন্য অনেক শহরাঞ্চলে শিক্ষাব্যবস্থা অনলাইনের মাধ্যমে দেওয়া হয় তাদের ফোনে ক্লাস নেওয়া হয় কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকায় তো এগুলো করা সম্ভব না যার জন্য তারা এক বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এটাই আমার বলার আর এছাড়া ভারতীয় শিক্ষাব্যবস্থা খুবই দিনে দিনে উন্নত হচ্ছে শুধু শহরাঞ্চলে হচ্ছে গ্রাম অঞ্চলে হলে আরো বেশি ভালো হয় আর ভারতীয় শিক্ষাব্যবস্থা আরো অগ্রগতি হবে যদি গ্রাম অঞ্চলগুলোতে একটু ভালো হয়